আমি একবার নর্থ বেঙ্গলে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি একটা ময়ূরের সম্মুখীন হই আমি এতদিন বইতে পড়েছি যে ময়ূরের পাখা মেললে খুব সুন্দর দেখায় ময়ূরের গায়ের কালারটা খুব সুন্দর কিন্তু আমি সামনাসামনি ময়ূরকে দেখে সত্যিই অবাক হয়ে গিয়েছি যে ময়ূর এত সুন্দর হয় এত উজ্জ্বল এত ঝকঝক করে তার ডানাগুলো আমি সত্যি ময়ূরটা দেখে চমকে গিয়েছি যে একটা ময়ূর এত সুন্দর হতে পারে তো আমি আস্তে আস্তে ময়ূরের পাশে থেকে এগিয়ে গেলাম ময়ূরটার ফোটো তোলার জন্য কিন্তু যত আমি তার কাছে যাই সে আমার দিকে আরও উগ্রমুখী হয় আমি বুঝতে পারিনি যে তার কাছে তার একটা বাচ্চা ছিল তাই সে আমার দিকে উগ্রমুখী হচ্ছে কিন্তু আমি তার পাশে যেতেই ফোটো তুলতেই সে আমার দিকে হামলা দিল সে আমার দিকে তেড়ে আসল আর আমিও সেখান থেকে পালালাম সেখান থেকে পালাতে গিয়ে আমি হঠাৎ একটা পাথরে ধাক্কা খয়ে পড়ে গেলাম পড়ে গিয়ে আমার তো খুবই অবস্থা খারাপ আর আমার আশেপাশে যারা ছিল তারা সবাই আমাকে দেখে হাসছে আর আমি তো মানে কিছু বলতেও পারছি না লজ্জাও পেয়ে গিয়েছি তারপরে আমি সেখান থেকে মনে করলাম যে ময়ূরটার একটা ফোটো তুলেই যাব কিন্তু ময়ূরটা তো আমার উপরে খুবই রেগেছিল কারণ ওর বাচ্চাটা ছিল কারণ ও ভাবছে আমি হয়তো ওর বাচ্চাটা নিয়ে চলে যেতে পারি তাই ও আমার দেখে ওরা মুখোমুখি হল এরপরে ময়ূরটা আস্তে আস্তে চলে গেল তার বাচ্চার কাছে সে তার বাচ্চার কাছেই চুপ করে থাকল এ বার আমি আস্তে আস্তে ময়ূরটি যখন আমার দেখে পিছন ঘুরল আমি তখন ময়ূরটির একটি ফোটোটা নিলাম পিছন থেকে পিছন থেকে ফোটোটা নিয়ে আমি খুব আনন্দ বোধ করলাম যে না আমি শেষ পর্যন্ত ময়ূরটা সামনে থেকে দেখতে পেলাম এবং তার ফোটোটাও তুলতে পারলাম আমি তো খুব খুশি হয়েছি এই ময়ূরটাকে দেখে আর আমার খুবই ভালো লাগছে যে আমি এ রকম ময়ূরের সামনাসামনি হতে পেরেছি এতদিন বইয়েই পড়েছি কিন্তু এরকম সামনাসামনি দেখেছি আর এত সৌন্দর্য অনুভব করব সত্যিই আমি আশা করিনি সত্যিই আমার ময়ূরটা দেখে খুবই ভালো লেগেছে

এক আমার বাড়ি যেহেতু শহরে সেই জন্য আমি এখানে মাঠ কোথায় পাব এখানে তো মাঠ নেই তো আমি একবার আমার পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানে ধান চাষ হয় ধান কাটার পরে দেখি মাঠে লোকজন আছে অনেক আর সেখানে এক সাইডে ধান মানে মাঠে ধান পড়ে আাছে দেখছি কিছু পাখি আছে সেখানে বসে খাচ্ছে তার মাঝখানে আমি দেখি একটা হলুদ রঙের পাখি বসে আছে আমি দেখেছি অনেকগুলো পাখি টিয়া পাখি চড়ুই পাখি শালিক পাখি বুলবুলি পাখি এরা মাঠে ধান খাচ্ছে কিন্তু এই হলুদ পাখিটার নাম আমি জানি না ওই হলুদ পাখিটা আমি প্রথম দেখেছি এই পাখিটাও বিরল সাধারণত দেখা যায় না আর এই পাখিটা আমি সেই প্রথম দেখেছি এই জীবনে আমি এতদিন পর হয়েছি আমি এই পাখিটা দেখিইনি কিন্তু পাখিটার নামটাও আমি জানলাম আমার জানতে ইচ্ছা করল যে পাখিটার নাম কি আমি গুগলে সার্চ করলাম কিন্তু আমি পাখিটার নাম জানতে পারলাম না কিন্তু এরপরে আমার যত দিন যাচ্ছে তত কৌতূহল বেড়ে যাচ্ছে যে অত সুন্দর হলুদ পাখিটার নাম কী হতে পারে আমি তো এই পাখি আগে কখনো দেখিনি আমার খুবই মনে হচ্ছিল যে আমি কবে এই পাখিটার নাম জানতে পারব কার কাছে খোঁজ নেব কী ভাবে জানব আমি এই পাখিটার নাম আমি তো এই জন্য খুব অস্থির হয়ে পড়লাম যে পাখিটার নাম কী হতে পারে আমি ভাবতেই লাগলাম গুগল সার্চ করতেই লাগলাম দিনের পর দিন কিন্তু কোনো রকম কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমি মাসির বাড়ি থেকে চলে আসলাম চলে আসার পরে বাড়িতে কিছুদিন থাকলাম থেকে আমার মনটা আবার অস্থির হল ওই পাখিটা দেখার জন্য আমি শহরে এসে কোথাও পাখিটাকে দেখতে পেলাম না আমার শুধু মনে হতো যে একবার ওই পাখিটি আমার সামনে আসুক আমি পাখিটাকে একটু দেখি কিন্তু পাখিটা আমি শহরে আর খুঁজে পেলাম না এর পর আমি চলে গেলাম আবার মাসির বাড়ি মাসির বাড়ি গিয়ে আমি সেই মাঠে আবার গেলাম দিনের পর দিন এইভাবে আমি পাখিটার বসেছিলাম যে কবে আমি পাখিটাকে দেখতে পারব আবার আমি সেই মাঠে আবার যাই গিয়ে বসে থাকি এক দু ঘণ্টা বসে থাকি আবার চলে আসি আবার বিকালে আবার যাই আবার বসে থাকি আবার চলে আসি কিন্তু সেই পাখির দেখার পাই না হয়তো সে পাখিটি হয়তো কোনো জঙ্গলে উড়ে গিয়েছে বা কোনো জঙ্গলে হয়তো ওই পাখিটা থাকে কিন্তু আমার আজও ওই পাখিটার নাম খুব জানতে ইচ্ছে করে কবে আমি ওই পাখিটাকে আবার দেখতে পাব আমি তো এই চিন্তায় রাতদিন করি এমনকি রাতে ঘুমানোর সময়ও আমার মনে হয় যদি পাখিটার নাম জানতে পারতাম বা পাখিটা যদি আর একবার দেখতে পারতাম কিন্তু সে আর আমার কপালে হল কোই সে তো আর পালামই না পাখিটাকে দেখতে কিন্তু পাখিটাকে আমি খুবই মানে পছন্দ করেছি আর পাখিটার প্রতি আমার খুবই মায়া চলে এসেছে আমি যদি আবার পাখিটার দেখা পেতাম সত্যিই পাখিটা কী সুন্দর কী সুন্দর ওর তাকানো কী সুন্দর ও ধান খুটে খাওয়া সত্যি পাখিটাকে আমি আজও ভুলতে পারছি না কবে যে ওর দেখা পাব এই আশায় থাকি সত্যি আমার এখন সারা দিনটা খুব ক্লান্ত লাগে যদি আমি পাখিটাকে আবার দেখতে পেতাম যদি আর একবার দেখতে পতাম আমি ওকে দু চোখ ভরে দেখতাম আমার নামটা তো হয়তো এখনও জানতে পারলাম না কবে যে জানতে পারব সেটাও ভাবছি যেমন তেমন ভাবছি আমি পাখিটাকে আর একবার দু চোখ ভরে দেখব এবং আর ওই পাখিটার ফোটোও আমি তুলে আমার ওয়াল পেপারে চেক করে রাখব যাতে ওকে আমি আর কোনোদিন না পেলেও ওই ছবিটা দেখে আমি আনন্দ উপভোগ করতে পারি যে আমি জীবনে এত সুন্দর একটা পাখি দেখেছিলাম বা তার ছবিটা আমার ওয়াল পেপারে আমি সেট করে রাখতে পেরেছি আমি সত্যি এই পাখিটা যদি পাই আমি খুব আনন্দিত হব আমি যেন এই পাখিটার দেখা পাই এটাই আমার আশা